আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য যেমন আমাদের বিভিন্ন বাংলা গান নজরুল গীতি রবীন্দ্র গীতি এগুলিকে সংরক্ষণ করতে হবে তার জন্য প্রত্যেকটা স্কুলে এগুলো বাচ্চাদেরকে শেখাতে হবে যেগুলি আমাদের বাংলা ভাষার সঙ্গে আরও পরিচিত করে তুলবে এবং ঐতিহ্য হিসাবে আমাদের কলকাতা পার্শ্ববর্তী এলাকা সুন্দরবন এই সুন্দরবন হচ্ছে একটি ট্যুরিস্ট স্পট এখানে বহু ট্যুরিস্ট বহু প্রত্যেক বছর ঘুরতে আসে এটাকে ভালোভাবে সংরক্ষণ করতে হবে সেখানে যেন এবং সেখানে যে বাঘ কুমির হরিণ ইত্যাদি অনেক প্রাণী থাকে সে তাদেরকে সংরক্ষণ করতে হবে যেগুলোর জন্য বহু পর্যটক তাদেরকে দেখতে আসে প্রত্যেক বছর এবং আমাদের পার্শ্ববর্তী এলাকা ক্যানিং এবং ক্যানিংয়ে যে ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মাতলা নদী সেই মাতলা নদী আজ সংকটের মুখে সেই নদী আজ চর পড়ে ভরাট হয়ে গিয়ে খাল পর্যায়ে চলে এসেছে সেটা খনন কার্য করতে হবে এবং খনন করে সেটা পুনরায় আবার নদীতে রূপ দিতে হবে সেটা সরকারের দেখা উচিত এবং লর্ড ক্যানিং ক্যানিং এর একটি বিরাট ঐতিহ্য বা এই একটা জিনিস লর্ড ক্যানিংয়ের বাড়ি যেটা আজ ধ্বংসের মুখে সেই ধ্বংসের মুখ থেকে ফিরিয়ে আনার জন্য আমাদের সরকারকে সেটা দেখতে হবে এবং সেটাকে পুনরায় আবার স্থাপন করতে হবে এবং এগুলো যদি না থাকে তাহলে আমাদের এখনকার জেনারেশান তারা প্রজন্ম এখনকার প্রজন্ম তারা সেগুলো সম্পর্কে জানতে পারবে না এই ক্যানিং ক্যানিংয়ের লর্ড ক্যানিং আমাদের ভাইসরয় ছিলেন তিনি প্রায় দুশো থেকে তিনশো বছর আগে আমাদের ক্যানিংয়ে তিনি বাড়ি করেছিলেন এবং এখানে বাণিজ্য করতেন এই মাতলা নদী তীরেই কিন্তু আজ সেই মাতলা নদীও সংকটের মুখে এবং সেই লর্ড ক্যানিংয়ের বাড়িও সংকটের মুখে কিন্তু আমাদের এইগুলো সংরক্ষণ করতে হবে এই গুলো যদি সংরক্ষণ যদি না করা হয় তাহলে এখনকার প্রজন্ম সেগুলো সম্পর্কে কিছুই জানতে পারবে না এই ক্যানিংয়ের যে ইতিহাস সেটা এখনকার যে প্রজন্ম বা আগামী প্রজন্ম তারা সেগুলোর থেকে বঞ্চিত থাকবে সেই জন্য আমাদের এই সব সাংস্কৃতিক ঐতিহ্যগুলি সংরক্ষণ করা প্রয়োজন